আমার বাড়ির উঠোনে বা বাগানে পাখিদের ডেকে আনার জন্য নানান ধরনের ছোটো থেকে বড়ো বড়ো থেকে ছোটো গাছ লাগানো রয়েছে এবং পাখিদের জন্য বিভিন্ন রকম রঙিন খেলনা দেওয়া রয়েছে এবং বসার জায়গা করা রয়েছে পাখিদের জন্য এবং খাবার নানা ধরনের সুস্বাদু পাখিদের জন্য পাখিদের লোভনীয় খাবার দেওয়া থাকে পাখিদের জন্য জল রেডি করা থাকে তারা সেখানে আসে এবং পাখিদের আসার জন্য আরো অন্য ধরনের প্লাস্টিকের বা ফাইবারের পাখি সেখানে দেওয়া আছে এবং প্লাস্টিকের গাছ দেওয়া আছে যাতে পাখিরা সহজেই সেই জাগাটাকে নিজেদের বিশ্বস্ত করে তুলতে পারে এবং পাখিরা এসে নিজেদের বাসা বাঁধতে পারে নিজেদের সংসার ওখানে বাঁধতে পারে এবং নিজেরা জীবনে জীবন যাপন করতে পারে সেই জায়গাটাকে সেভাবেই উন্নত করা হয়েছে এবং আমিই করেছি সেটা এবং আরো কিছু টিপস যেমন পাখির পাখিকে ডেকে আনার জন্য সেই পাখির মতোই কোনো এরকম আওয়াজ সেখানে সৃষ্টি করার চেষ্টা করেছি সেটাও হতে পারে মোবাইলের দ্বারাই বা কোনো রেকর্ডারের সাহায্যে কোনো রকম পাখির ডাক সেকানে আমি চালিয়েছি সেই ডাক শুনে অন্যান্য পাখিরা সেখানে এসে এসে হাজির হয়েছে কিংবা এরকম আমার বাড়ির পোষা পাখিকেও সেখানে রেখেছি এবং তার দেখে অন্য সেই সমস্ত পাখিরা তার কাছে আসে আমার দেখতে খুব ভালো লাগে এবং দেখেছি পাখিরা নানারকম খাবার খায় এসে বসে থাকে নিজেদের খড়কুটো পাতা এসব বয়ে আনে দিয়ে নিজেদের বাসা করে আমাদের বাড়ির উঠানে বা বারান্দাতে বা বাগানেতে এসে থাকে ছায়াতে আশ্রয় নেয় রোদের সময় এবং রাত হলেই তারা নিজেদের বাসায় ঢুকে যাই এভাবে দেখতে খুব ভালো লাগে এবং এরকম আরো অনেক কিছু টিপস আছে আমার কাছে পাখিদের নিজের বাগানে এবং উঠানে ডেকে আনার জন্য এবং কিচির মিচির কিচির মিচির শব্দে বাড়ির উঠোনটাকে এবং বাগানটাকে ভরিয়ে তোলার জন্য এরকম অনেক টিপস আছে যেগুলোর দ্বারাই আমি পাখিদের বাড়িতে ডেকে আনি